না আমি মনে করি সংবাদ মাধ্যমগুলি গ্রামে এলাকার এই যে সমস্যার কথা তুলেছে সমস্যাগুলো খাটে কিন্তু সমস্যার পাশাপাশি সমস্যার ব্যাপারে ওরা এক্সট্রা কিছু বলে যেগুলো সচরাচর ঘটে না এমন কিছু ঘটনা তুলে ধরে মানে মানুষ সেটা কোনোদিন দেখেও নাই শুনেও নাই এমন ঘটনা তুলে দেয় ঘটনাটা ঘটেছে ঠিক কথা কিন্তু ঘটনার সম্বন্ধে আরও যে পাঁচ সাত কথা লেখা হয় সেই সাত কথাটা পুরোপুরি বাড়িয়ে লেখে এটা একটা বড় সমস্যা বলে মনে হয় যেটা আমার আর সমাজমাধ্যম আমাদের গ্রাম বাংলায় প্রত্যেকটা খবর পায় না যেগুলো সচরাচর হাইলাইটের পাবলিশের হ্যাঁ সেই খবরগুলোই দেওয়া হয় সচরাচর ছোটখাটো খবরে আমাদের সংবাদমাধ্যমে কোনো প্রয়োজন হয় না কেননা সংবাদমাধ্যমকে কেউ খবর দেয় না রিপোর্টিং করার জন্য